আমি একটু আগে অলিভিয়া থেকে দু প্লেট ফ্রায়েড রাইস এবং দু প্লেট চিলি চিকেন কম্বো অর্ডার করেছিলাম তো এখন সেটা আমার সমস্যা হয়েছে একটু ওটা আমি ক্যান্সেল করতে চাই